পুরুলিয়া জেলা বরাবরই কিছুটা জৈন বা পাল রাজাদের আমল থেকেই বেশ কিছু প্রাচীন স্থাপত্যের নিদর্শন বহন করে চলে এসছে এখনো পর্যন্ত যেমন পাক জৈন মন্দির দেউলঘাটা এটাও জৈন মন্দির এবং গড়পঞ্চকোট কাশীপুর রাজবাড়ি আর এরকম আরও অনেক রয়েছে আর তাছাড়া রয়েছে পুরুলিয়ার অন্যতম উল্লেখযোগ্য সায়েন্স মিউজিয়াম যেখানে মানুষ দলে দলে ভিড় করে ছাত্রছাত্রীদের উপযুক্ত ঘোরার জায়গা এবং অবসর কাটানোর সময় অনেক শেখার জিনিস আর অবসর কাটানোর জন্য অবশ্যই আমাদের পাহাড় পাহাড়ি এলাকায় ভিড় জমে আর সেই এলাকাগুলো হচ্ছে অযোধ্যা পাহাড় মুরুগুমা ড্যাম লহরিয়া ড্যাম আপার ড্যাম লোয়ার ড্যাম আর বরন্তী ড্যাম বিভিন্ন জলাধার আর সেখানে যেখানেই যাই কোনো প্রবেশ মূল্য লাগে না অবাধে প্রবেশ করার অনুমতি মেলে এবং সময় কাটানো যায় এবং মন খুব আনন্দে ভরে ওঠে